পূর্ব বর্ধমান সংস্কৃতিগুলো এইগুলো কি কি আমাদের যেমন আছে দুর্গা পুজো হোলি আমাদের বুদ্ধ পূর্ণিমা আমাদের আছে সরস্বতী পুজো আমাদের আছে লক্ষ্মী পুজো গণেশ পুজো আমাদের আছে কালী পুজো আমাদের আছে চণ্ডী পুজো এই পুজোগুলো আমাদের উৎসব হয় দেখো